হ্যালো হ্যাঁ অনুপমদা বলছেন হ্যাঁ দাদা আপনি তো ফটো ফটো শ্যুট করেন না হ্যাঁ দাদা আমার প্রি ওয়েডিং ফটোশ্যুট করতে হবে আর কি মানে আমাদের বিয়ে হবে আর কি আমার সঙ্গে আমার উড বী ওয়াইফের তো তার ফটোশ্যুট করতে হবে হ্যাঁ আমার বাড়ি আপনার ওখান থেকে পাঁচ বেশিক্ষণ না পাঁচ মিনিটের রাস্তা আপনার ওখানে আমি পোস্টার দেখে আপনাকে ফোন করলাম তো কত কী নেবেন না নেবেন সেটা জিজ্ঞেস করার জন্য ফোন করলাম তা আপনার ক ফটোর কোয়ালিটি ভালো তো না ফটো ভিডিও যদি দুটোই নিই তাহলে কত কী নেবেন সাত হাজার আচ্ছা তো আমার এই দিন পাঁচেক পরে আমার ফটোশ্যুটটা করতে হবে কারণ আমার ইচ্ছে হচ্ছে ইচ্ছে হচ্ছে বিয়ের আগে আমাদের দুজনের একটা আলাদা ফটোশ্যুট হবে মানে ওয়েডিং ফটোশ্যুট ওয়েডিংয়ের আগে এই জা এ জায় জায়গা আপনার বাড়ির সামনে বা আমার বাড়ির সামনে একটা পার্ক আছে ওখানেই হবে বুঝতে পারছেন ঠিক আছে তো আপনি তাহলে কবে করবেন হ্যালো হ্যাঁ তাহলে আপনি কবে করবেন পরশু তরশু করে জানিয়ে দেবেন তাই তো তা একটু দেখে শুনে করবেন কারণ বুঝতেই তো পারছেন আপনাকে দেখে আপনার পোস্টার দেখে ফোন করেছি এর আমারটাও দেখে শুনে করে দেবেন আর আপনি নিজে আসবেন না অন্য লোক পাঠাবেন ও আচ্ছা তো তাহলে আমি আমি তাহলে আপনাকে ডেটটা জানিয়ে দেব সেই ডেটে আপনি চলে আসবেন তার আগে আপনার সঙ্গে একটু মিট করলে ভালো হতো আজকে বিকালের দিকে আচ্ছা ঠিক আছে তাহলে ওই কথাই রাখলাম হ্যাঁ